পুরানো দিনের পুরোনো কাহিনি নিয়ে আমাদের এই ভারতের ইতিহাস পুরানো দিনের ইতিহাস পড়ে আমরা আগেকারের কাহিনি সম্বন্ধে জানতে পারি পড়তে পারি আমাদের এই দেশ স্বাধীন করার জন্য অনেক বিপ্লবী প্রাণ দিয়েছেন তাদের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছেন তবেই আমরা এই স্বাধীন দেশে বসবাস করছি স্বাধীনতা আন্দোলনের নেতারা হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম বসু ইত্যাদি ওনাদের জন্য আজও আমরা খুবই গর্বিত বোধ করছি